হ্যালো পেঙ্গুইন থেকে বলছেন হ্যাঁ দাদা আমি জোম্যাটোর মাধ্যমে আপনার রেস্টুরেন্ট থেকে চার প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং তার সাতে দু প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম সেটির মধ্যে কিছু অর্ডার এখনও আসে নি যা আপনি কাকে দিয়ে ডেলিভারি করতে পাঠিয়েছিলেন তার তো কাছে খুচরো নেই তার ব্যবহার ভালো নয় তাছাড়াও আমার আর্ধেক অর্ডার এখনও দিয়ে যায় নি আপনাদের রেস্টুরেন্ট থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের মোদ পর খাবার আসে যেখানে খাবার দেওয়ার কথা ছিলো তিরিশ মিনিট এর মধ্যে আপনাদের রেস্টুরেন্টের ব্যবহার এতটা খারাপ কেন আর আপনারা যাকে ডেলিভারি করতে পাঠান তাদের ব্যবহার এতটা অসভ্যগুনা কেন এতটা অসভ্য কেন সে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ তো আমার অর্ডার পুরো অর্ডারটি আমি কখন পাবো পুরো অর্ডারটি এতক্ষণ টাইম লাগে না আসতে আপনার এক দশ মিনিটের মধ্যে যদি আমার কাছে খাবার না সে আমি রিপোর্ট মারতে বাধ্য হবো আর আমার আপনার রেস্টুরেন্ট থেকে আর কখনও আমি খাবার অর্ডার করবো না আর আমার চেনা যাদের আছে আমি তাদেরকেও বারণ করবো আপনার রেস্টুরেন্টের আর রেস্টুরেন্টের ডেলিভারি মানুষদের ব্যবহার একদম ভালো নয়